আমি সুপর্ণা বৈদ্য আমি এইচ এস পাস করেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি এস এস বি ট্রেনিং নিয়েছিলাম তখন আমার একটা পুলিশের কল এসেছিল ওই এস এস বি থেকেই এসেছিল ওরা তখন বলেছিল যে শিলিগুড়ি যেতে হবে আমার বাবা তখন আমাকে ছাড়েনি এবারে আমি আর যেতে পারিনি তার পরে আমি উচ্চমাধ্যমিক পাস করি তারপর গ্র্যাজুয়েশান করতে যাই কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারি না বাড়ির অভাবের জন্য আমার পড়া বন্ধ হয়ে যায় এরপর আমার বিয়ে হয় বিয়ের পরেও বিভিন্ন কাজের চেষ্টা করেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ আমি করে উঠতে পারছি না আমার এখন একটা ছেলে আছে এখন তার ওপরেই আমি নির্ভর মানে তার দিকে আমি চেয়ে আছি সে যাতে ভালো পড়াশুনা করতে পারে সে যাতে ভালো জায়গায় যেতে পারে আমি সেই দিকে এখন লক্ষ্য করছি আমার তো জীবনে কিছু আমি করতে পারলাম না আমার তো কোনো চাকরি হলো না আমি একটা তার মধ্যে আমি একটা ছোটো স্কুলে পড়াতাম সেখানে খুব কম মাইনে দিত কে জি স্কুলে পড়াতাম তার পরে সেখান কিছু দিন সেখানের সেখানে পড়িয়ে পড়িয়ে তার পরে আমি আর একটা স্কুলে গিয়ে জয়েনিং করি প্রাইভেট স্কুল তাই খুব বেশিদিন করে স্কুলগুলো চলে না স্কুলগুলো সব বন্ধ এক এক করে বন্ধ হয়ে যায় এর পরে আমি আমাদের বাড়ির কাছাকাছি জয়নগর স্কুলে জয়নগরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করি সেখানে প্রায় তিন বছরের মত কাজ করি কাজ করার পরে লকডাউন পড়ে যায় লকডাউনে সে স্কুল বন্ধ হয়ে যায় এখন আমি বাড়িতেই বসে আছি কী করব হাতের কাজ হিসাবে আমাদের এখানে সে শোলার কাজকর্ম হয় সেই শোলার কাজকর্মও করি আর ছেলেটাকে নিয়ে থাকি ছেলেটাকে নিয়ে স্কুলে যাই এই পর্যন্তই আমি এইভাবে চলাফেরা করি